আমি রান্না করতে খুব ভালোবাসি এবং তার সাথে আমি লোকজনও খুব ভালোবাসি আমি একাকীত্ব একদমই পছন্দ করি না রান্না করতে করতে বাবা মার বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলতে বলতে গল্প করতে করতে রান্না করতে আমার খুব ভালো লাগে এ কারণে আমি আমার রান্নাঘরে একা একা কখনোই থাকি না আমার সাথে কেউ না কেউ সব সময় থাকে এই জন্য আমি তাদের সাথে কম কথা বলতে বলতে রান্না করি এতে রান্নাও ভালো হয় এবং আমার আমার মন ফুরফুরে থাকে এই কারণে আমি খুব ভালোভাবে রান্না করতে পারি তাই আমি আমার রান্নাঘর সবারই সাথে ভাগ করে নিই আমি আমার রান্নাঘরে সকলের সকলকেই আসতে দিই আমার রান্নাঘরে আমি আমি সবার সাথে গল্প করি আড্ডা আড্ডা দিই এছাড়া আমি আমার আমার রান্নার কাজে তারা আমাকে সাহায্য করে এভাবে আমি এভাবেই আমি নানা রকম রান্না করি ও সবার সাথে কথাবার্তার মাধ্যমে আমার সময়টাও খুব সুন্দরভাবে কেটে যায় আমাকে আমার অস্বস্তি হয় না আমার কোনো অসুবিদা হয় না